প্রথমেই বলি বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে যেমনি বাঙালরা বাঙালিরা যেমনি বাংলা ভাষায় আবার যেমনি নর্থ বেঙ্গলিরা তেমনি হিন্দি ভাষায় এবার দেখুন ভাষাটা হচ্ছে সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ বাংলা ভালোবাসে কেউ হিন্দি ভালোবাসে কেউ পাঞ্জাবি ভাষা ভালোবাসে যে যে ভাবা যে যেই ভাষায় কথা বলতে ভালোবাসে সে সেই ভাষাতেই কথা বলে সে সে যেই ধর্মেরই হয়ে থাকুক না কেন আবার আমরা কাজের সূত্রে কখনও আমরা যখন বাইরে যাই তখনও দেখা যায় তারা বাংলারতে বলতে পাচ্ছে না হিন্দি বুঝতে পাচ্ছে না তখন তারা হয়তো ইংলিশেই তাদের সঙ্গে আবার কথা বলতে হয়